আমি কাজ করতে খুবই ভালোবাসি আমার যখন কোনো কাজ থাকে না বা আমি যখন অবসর সময় কাটাই তখন আমি ড্রয়িং করা নাচ করা গান করা ইত্যাদি আমি কাজ করে থাকি এবং আমার সবচেয়ে বড় আগ্রহ হল আমি ভীষণ ভালো ড্রয়িং করতে পারি ড্রয়িংটা হল আমার একটা কাছে একটা নেশার মতো কারণ আমি ড্রয়িং করতে বরাবরই খুব ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে আমি ড্রয়িংয়ে নানা রকমের থিম ভীষণ আঁকতে পছন্দ করি এবং নানা রকমের আমি ছবি আঁকতেও ভীষণ পছন্দ করি ড্রয়িংটা আমার কাছে একটা আলাদাই আকর্ষণ এবং আমি নানান ধরনের নিজের মতন করে নাচও তুলি এবং আমি গানও তুলি এবং আমি ভীষণ ভালো গার্ডেনিং করতে পারি আমি বাগানে নানা ধরনের ফুলগাছ লাগাই যেমন গাঁদা ফুল গোলাপ ফুল লাল গোলাপ হলুদ গোলাপ সাদা জবা নীল জবা ইত্যাদি গাছ আমি সমস্ত লাগিয়ে থাকি এবং গানটাও আমার কাছে একটা নেশারই মতো কিন্তু সেটা ড্রয়িংয়ের থেকে একটুখানি কমই